আমরা বাঙালি বাংলা খাবার মাছ ভাত ডাল একটা সবজি তো ওর সঙ্গে অনেকে কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলোও নেয় আবার অনেকে আছে ধরুন ছোলার ছাতু খায় ছাতুর সঙ্গে পেঁয়াজ নেয় একটা লঙ্কা নিল এবার লঙ্কাটা কমন ব্যাপার পেঁয়াজও তাই কারণ সবাই খেতে পছন্দ করে এবার ভারতের খাবার বলেছেন ভারতের মধ্যে পাঞ্জাবে ধরুন রুটি খায় আর দক্ষিণে যেমন ইডলি দোসা একটু মানে টক জাতীয় জিনিস ওরা পছন্দ করে আর যেমন আমাদের তো এখানে ওসব নানা রকম জিনিস তৈরি হয় এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে যে চিকেন খাওয়া তার সঙ্গে ধরুন বিরিয়ানি বা মটন এর সঙ্গে চিকেন রোল ফ্রায়েড রাইস আর ধরুন চাউমিন এগুলো একটু মাংস ছোট ছোট করে পিস করে দিয়ে মানে বিভিন্ন ধরনের রোস্টেড খাবার আর কি সবাই পছন্দ করছে আর মশলা বলছেন মশলার মধ্যে ধরুন গরম মশলার মধ্যে দারচিনি ছোট এলাচ বড় এলাচ লবঙ্গ জায়ফল জয়িত্রী এগুলো দিয়ে একটা মশলা তৈরি করে অনেকে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো যেমন হালকা ফুড খেতে গেলে আপনি গোলমরিচ গুলো গুঁড়ো হলুদ দিতেও পারেন নাও পারেন দিয়ে একটা ওই যেমন খাবার তৈরি করে আর কি এ পেঁপে দিয়ে আলু দিয়ে একটা সামথিং খাবার তৈরি করে দিল যে যেমন পছন্দ করে আর কি তার মধ্যে ধরুন আপনি যদি রিচ খাবার চান স্যুপ স্যুপ হল মানে ওই গাঁজর পেঁপে আলু এইসব দিলেন আপনি একটা গোটা পেঁয়াজ দিলেন আর দু চারটে গোলমরিচ ফেলে দিলেন দিয়ে একটু ফ্রাই করে নিলেন বা কুকারে একটু জল দিয়ে একটু দুটো একটা সিটি মেরে নিলেন তাহলে একটা সাধারণ খাবার তৈরি হয়ে গেল শরীরটাও খারাপ হল না অথচ ভালো একটা ফুড আপনি পেয়ে গেলেন